হ্যালো আপনি কি রৌণিক দাস বলছেন পুলিস অফিসার নমস্কার স্যার আমি অভিজিৎ দে বলছিলাম আমি কলকা আমার একটা ব্যাগ হারিয়ে গেছে আমি কলকাতা কলকাতা থেকে আসানসোলে আসার পথে অগ্নিবীনা এক্সপ্রেসে আসছিলাম তো আমি স্টেশনে নেমে দেখি আমার ব্যাগটা মিসিং তো এইজন্য আমাকে কি করতে হবে অনুগ্রহ করে বললে খুবই বাধিত হবো ঠিক আছে আমাকে এইটুকু করলেই হয়ে যাবে আসলে স্যার এখন তো বুঝতেই পারছেন চুরি ছিনতাই অনেক বেড়ে গেছে আর আমার ওই ব্যাগটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল তো সেইজন্য যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যাগটি যদি আমি পেয়ে যায় তো আমি খুব উপকৃত হব ওই আর অগ্নিবীণা এক্সপ্রেসে যে আমি আসছিলাম ওটা ছিল আমার রিজার্ভেশন সিট ছিল ডি থ্রিতে পঁচিশ নম্বর সিটটা ছিল আমার সিট তো ওইখানে আমার রাখা ছিল সঙ্গে আমার কিছু যাত্রীগণও যাচ্ছিল তো ভুলবশত কথা বলতে বলতে সেটি ভুলে যাই এবং ব্যাগটি ফেলে আসি ব্যাগটি ব্রাউন কালারের ছিল এবং তার মধ্যে অফিসের সমস্ত ডকুমেন্ট পয়সা এইসব কিছু ছিল তো আমি একটা লিখিত কমপ্লেন আপনার কাছে দিয়ে যাবো তো তাছাড়াও কি আমাকে কিছু করতে হবে মানে অন্য কাউকে দিয়ে কিছু বা অন্য কিছু আচ্ছা আচ্ছা স্যার ধন্যবাদ